হ্যাঁ অবশ্যই মনে করি যে নাচের অবশ্যই পরিবর্তন ঘটেছে পুরোনো নাচ এবং নতুন নাচের মধ্যে অনেকটা পার্থক্য লক্ষ্য করা গেছে পুরোনো নাচের সঙ্গে নতুন নাচের কিছু মিল থাকলেও বেশিটাই অমিল তার কারণ হচ্ছে পুরোনো আগে যে সমস্ত নাচ নাচা হত সেগুলো হয়তো এখন সেভাবে হয় না এবং আগে যে ধরনের স্টেজ পোগ্রাম বা কিছু সেগুলো ছিলো না কিন্তু এখন সেই স্টেজ পোগ্রাম হয় এবং সেখান থেকে মানুষ অনেক টাকাও উপার্জন করতে পারে তাছাড়া আগে যেমন বাংলা গানের সাথে হিন্দি গান মিশিয়ে কোনোরকম নাচ প্রদর্শনী সামনে করা হত না বা রবীন্দ্রসঙ্গীতটা শুধুমাত্র রবীন্দ্রনৃত্য যেটা ছিলো সেটা শুধুমাত্র রবীন্দ্রনৃত্যতেই সীমাবদ্ধ ছিলো কিন্তু এখন বিভিন্নরকমের হিন্দি গানের সাথে বাংলা গান মিশিয়ে সেখানে হচ্ছে নাচ প্রদর্শনী করা হচ্ছে মানুষের মধ্যে রবীন্দ্রসঙ্গীত বা রবীন্দ্র সঙ্গীত যেটা রয়েছে সেখানে বিভিন্ন ধরনের আরও অনেক গানের সংমিশ্রণে সেখানে নাচ মানুষের সামনে ফুটিয়ে তোলা হয়েছে তো অবশ্যই এখনও যেমন বিভিন্ন ধরনের এখন আগে যেরকম ছৌ নাচ ছিলো তার থেকে অনেকটাই এখনও পরিবর্তন ঘটেছে ছৌ নাচের তো এগুলোই পরিবর্তন ঘটতে দেখা গেছে তো অবশ্যই বলা যায় যে পুরোনো নাচের থেকে নতুন নাচ অনেকটাই ভিন্ন